আমি বিরিয়ানি রান্না করার জন্য অনেকবারই ভেবেছি এটা শিখতেও চাই কিন্তু এটা আমার কাছে মনে হয় খুব একটা কঠিন রেসিপি কারণ বিরিয়ানিটা আমি খেতে খুব ভালোবাসি কিন্তু বানাতে পারি না এই কঠিন রেসিপির জন্য কারণ এই বিরিয়ানির যে উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো সহজে গ্রামবাংলায় পাওয়া যায় না যাতে যেমন চালটাকে ভালো করে সেদ্ধ করতে হয় যাতে না গলে যায় একটু শক্ত রাখতে হবে ওর জন্য আলাদা একটা চাল লাগে সেটা সচরাচর মেলে না আবার ওর যে মাংসটা করতে হয় সেটা একটু হালকা কাঁচা রাখতে হয় বড়ো বড়ো আলুখাদিগুলো একটু একটু হালকা রাখতে হয় ওটা ঠিকমতো ভাবি সে পারবো কি পারবো না তাই বহু চেষ্টা করি এটা শেখার জন্য ভাবি যে সত্যি কি এটা কঠিন না এইসব উপাদানগুলো দিলে সহজ এটা আমি বুঝতে পারি না তাই এটা আমার কঠিনই মনে হয়